ওই একটি বিখ্যাত বই আছে যা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের জীবনীর ওপর লেখা যার নাম উইংস অফ ফায়ার এটি আমি যখন কলেজে পড়ি তখন প্রথম বর্ষে আমার এক বাংলার স্যার আমাকে সুপারিশ করেছিলেন যে এই বইটি তুমি পড়ো জীবনে খুব উন্নতি করবে কিন্তু আমার জীবনী সম্পর্কে খুব একটা পড়তে ভালো লাগে না আমার জীবনী ধরনের বই পড়তে ভালো লাগে না তাছাড়া বইটায় খুব কঠিন কঠিন ধরনের বানান আছে যা আমার পড়তে খুব অসুবিধা হচ্ছিলো তাছাড়া বইটিতে এমন ধরনের কথা লেখা ছিল না যা প্রথম দু পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা আমার পড়ে খুব ভালো না লাগায় বইটি আমি পছন্দ করি নি